আমি এই হেডফোনটি কিনেছিলাম দুলদুলি থেকে খুবই ভালো টেকসই গ্যারান্টিও আছে আর যে দোকান থেকে আমি কিনেছিলাম সেই দোকানের দাদাটাও খুবই ভালো খুব ভালো ব্যবহার করে আর এই তো আমি কিনেছি এটা সাত আট মাস হয়ে গেছে প্রায় আর অন্য দোকানের হেডফোনগুলো একদমই খারাপ কোনো গ্যারান্টি নেই স্পিকার কেটে যায় তো এই সমস্যা হয় তো ওই সমস্যা হয় আর এই হেডফোনটায় কোনো সমস্যাই হয়নি খুব কমের মধ্যে পেয়েছি এই হেডফোনটি